হ্যাঁ সাথি হোটেল থেকে বলছি বলুন আমি সাথি হোটেল হুম আচ্ছা আমার কেমন রুম নেবেন এবারে বলুন আমাদের হোটেলে একটা আছে আপার লেভেল রুম সেই রুমটা এসি রুম এসি থেকে সমস্ত কিছু পাবেন সেই রুমটার মধ্যে আর একটা রুম আছে সেটা একটু কম বাজেটের মধ্যে যেটা ভালো রুম হবে সেটা একটু বাজেট পড়বে বারো ঘণ্টায় তিন হাজার টাকা পড়বে বুঝতে পারছেন এবারে যদি বলেন কম বাজেটের দিকে তাহলে হাজার টাকায় রুম পাবেন এবং আর যে তিন হাজার টাকায় যেটা ভালো রুম যেটা দেবো বলছি এটার মধ্যে আপনি খাওয়া দাওয়া সমস্ত সুন্দর ব্যবস্থা পাবেন বাথরুম অ্যাটাচ সমস্ত কিছু ব্যবস্থা সুন্দর পাবেন এবারে আপনার উপরে ডিপেন্ড আপনি কী রুম নেবেন বলুন আমাদের আমাদের চব্বিশ ঘণ্টার ভাড়াও আছে পার নাইট ভাড়া আছে আপনাদের যেরকম আপনি যদি বলেন চব্বিশ ঘণ্টা কী চার দিন থাকবেন সেভাবেও বারো ঘন্টায় তিন হাজার টাকা ভাড়া লাগে বুঝতে পারছেন এবার আমাদের এখানে আধার কার্ড শো করে আপনি ঢুকতে পারেন আপনার বাচ্চা বড় যাকে খুশি নিয়ে আসতে পারেন কোনো অসুবিধা নেই আমার হোটেলে আর আমার হোটেলের একটা সিস্টেম যেটা হচ্ছে আপনি রাত দশটার পর কিন্তু হোটেলের বাইরে যেতে পারবেন না হোটেলের ভিতরে আপনি থাকতে পারেন কিন্তু বাইরে যেতে পারবেন না ভিতরে যা খুশি করতে পারেন আপনি নেশা পানি সমস্ত কিছু করতে পারেন ঠিক আছে আপনি তাহলে আসবেন না আসবেন না আমার হোটেলে এসে দেখুন আপনি হ্যাঁ হ্যাঁ আপনি আসতে পারেন আমার হোটেলকে দেখুন একবার দেখে যান ব্যবস্থা কীরকম আমাদের হোটেলে রয়েছে অন্যান্য হোটেলে আশা করি গিয়েছেন আপনি যখন বাইরে বলছেন না না আমাদের আমাদের হোটেলে আসুন আর যদি নাও আসতে পারেন আপনি বলবেন কারণ সবসময় হোটেল ফাঁকা থাকে না আমাদের বুকিং করতে হয় আমাদের বুকিং নাম্বারও আছে দরকার হয় বুকিং নাম্বার দিয়ে দেবো আপনাকে অ্যাডভান্স আপনি যা দেবেন এক টাকাও দিতে পারেন ঠিক আছে আসবেন আর দেখুন আমাদের ব্যবহার আমাদের ম্যানেজার আমাদের কাজকর্ম রান্না সমস্ত কিছু আমাদের খাবার খেয়ে দেখবেন কোনো প্রবলেম হবে না কোনো অসুবিধা হলে আপনি হ্যাঁ রাখুন